পূর্ব বর্ধমান জেলায় প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল রানি স্কুল রাজ স্কুল বিদ্যার্থী বয়েজ স্কুল বিদ্যার্থী গার্লস স্কুল রামকৃষ্ণ স্কুল সিমএস বয়েজ স্কুল এছাড়া টাউন স্কুল মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল গার্লস স্কুল মিউনিসিপ্যাল বয়েজ স্কুল এবং বিভিন্ন এলাকা অনুযায়ী এখানে ছোট ছোট স্কুল আছে এছাড়া কলেজগুলি হল বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয় বর্ধমান রাজ কলেজ এবং বর্ধমান উমেনস কলেজ কিছু প্রাইভেট স্কুল বা সিবিএসসি ও আইসিএসসি বোর্ডের স্কুল আছে যেমন ইস্ট ওয়েস্ট মডেল স্কুল সেন্ট জর্জ স্কুল ম্যাগনাস গ্লোবাল সেন্ট ভিনসেন্ট এইসব স্কুলগুলি আছে বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতের সত্তরতম বিশ্ববিদ্যালয় এখানে অনেকরকম কোর্সে ভর্তি হওয়া যায় এবং বাইরে বাইরে থেকে অনেক ছাত্রছাত্রীরা আসে এখানে পড়ার জন্য স্কুলের ফি সরকারি স্কুলের ফি অনেকটাই কম সরকারি স্কুলে শ্রেণি ওয়ান থেকে শ্রেণি এইট পর্যন্ত মাত্র আড়াইশো টাকা করে ফি নেওয়া হয় এবং বিদ্যালয় থেকেই এই ব্যাগ জুতো জামা খাতা বই সব প্রদান করা হয় তবে যারা অনেক গরিব ফি দিতে পারবে না তাদের ফি নেওয়াও হয় না মানুষের পছন্দের কোর্সগুলি বর্ধমান বিশ্ববিদ্যালয়েই পাওয়া যায় কারণ বর্শো বর্ধমান বিশ্ববিদ্যালয় অনেক বড় বিশ্ববিদ্যালয় যেখান থেকে বিদেশিরাও আসে এখানে পড়তে বাংলাদেশি মায়ানমার থেকে জাপান থেকে নেপাল ভুটান থেকেও অনেক মানুষ আসে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এখানে মা অঙ্ক মাইক্রোবায়োলজি জুওলজি বাংলা ইতিহাস ভূগোল খুব ভালোভাবে পড়ানো হয় এই কোর্সগুলি এছাড়া আছে ইন্ডিয়ান টেকনোলজি ইনস্টিটিউট আইটিআই পড়ানো হয় আর নার্সিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় বিখ্যাত